আমি কিছুদিন আগে আমার ছেলের জন্য একটা দোকান থেকে স্কুল ব্যাগ কিনেছিলাম সেই স্কুল ব্যাগটা কিনে আমি ঠকে গেছি একেবারে এর থেকে অনলাইনে অনেক কম দামে কিন্তু ব্যাগ পাওয়া যাচ্ছে ব্যাগগুলো দেখতেও খুব সুন্দর কিন্তু স্কুল ব্যাগটা নিলাম ঠিকই তাড়াতাড়ি করে কিন্তু অতটা উপকৃত হলাম না ব্যাগটা দেখেতেও ঠিক একটা ভালো ছিল না এবং কাপড়টা যে বিরাট ভালো সেটাও নয় চেনগুলো দুদিন ব্যবহার করার পরে ব্যাগের চেনগুলো সব কেটে গেল ব্যাগের চেনগুলোকে আমাকে আবার আলাদা করে সব লাগাতে হল ভেতরের যে কাপড়গুলো ছিল সেগুলো খুব পাতলা এবং ওপরটাও অতটা তখন বুঝতে পারা যায় না পরে পরে যখন ব্যবহার করছে বা ছেলেটা কিছুদিন ব্যবহার করার পরে ব্যাগেরটা কেমন সেই কেটিয়ে গেল এবং ব্যাগটা আস্তে আস্তে সরে সরে সরে সরে চলে গেল সেটা যেমন সিনথেটিক কাপড়ের মতন অথচ কিন্তু যখন নিলাম তখন কিন্তু তারা বললো না কোম্পানির ব্যাগ খুব ভালো ব্যাগ কিন্তু সেরকমটা হল না